আমার কাছে সঙ্গে থাকা প্রথম পণ্যটি হলো হেয়ার অয়েলস আমি কিছু দিন আগেই অনলাইনে একটি হেয়ার অয়েলস নিয়েছিলাম হেয়ার অয়েলসটা দেখে আমার খুব ভালো লেগেছিল এবং এটি কোম্পানিরও ছিল তো আমি খুব কম দামে সেটা পেয়ে যাই কারণ ওইটা হচ্ছে ফ্লিপকার্টে অ্যাড চলাকালীন আমি ওটি দেখতে পাই এবং আমি ওইটি পারচেস করি তো আমি যখন নিয়ে আসি আমি তখন বুঝতে পারিনি যে এটা এতটাও কাজের হবে বলে পরবর্তীতে আমি মাখি মাথায় চুলে তো মাখার পরে দেখি খুব ভালো একটা রেজাল্ট হচ্ছে গন্ধটাও ছিল খুব ভালো গন্ধটা এত সুন্দরই ছিল যে চারিদিক যেন অনেকটা সুন্দর সুন্দর মনে হতো তো চুলটাও দেখছিলাম অনেকটা ওঠা বন্ধ করে দিয়েছিল হেয়ার অয়েলসটা নেওয়ার জন্য তার পরে দেখি ওটা যখন আমার ভাই বা বাবারাও যখন ইউজ করে তখন দেখছি তাদের বলে যে এটা বেশ ভালো অত চ্যাটচ্যাটে ছিল না অনেকটাই শাইনি টাইপের ছিল সেই জন্য ওই হেয়ার অয়েলটি আমাদের খুব ভালো লেগেছে কারণ ওই হেয়ার অয়েলটি আমাদের খুব পছন্দও হয়েছে